এখন কিন্তু সাধারণ রোগ পশুপালনের ক্ষেত্রেও অনেক প্রভাবিত করেছে সেগুলো প্রতিরোধ করতেই হবে আমাদেরকে যেমন পা ও মুখের রোগ পা ও মুখের রোগ কিন্তু এখন বেড়ে গেছে পশুদের আমাদেরকে খেয়াল রাখতে হবে যখন আমার পশুটি খাবার খাচ্ছে না তখন আমাদেরকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যে মুখের রোগ হচ্ছে কি না সেটা খেয়াল রেখে যদি হয় তখন কিন্তু আমাদেরকে ডাক্তারবাবুকে ডেকে চিকিৎসা করাতে হবে বা আমাদের পশু চিকিৎসালয়ে নিয়ে যেতে হবে পায়ের রোগ অনেক সময় দেখা যায় যে পায়ের খুরে খুরে ঘা হচ্ছে সেটা কিন্তু অনেকটাই খেয়াল বেখেয়াল হিসাবেই তো হচ্ছে কারণ আমরা আমাদের পশুগুলোকে জল কাদায় যদি বেঁধে রাখি তখন কিন্তু ওদের পায়ে লেগে লেগে পা গুলোয় ঘায়ে পরিণত হয়ে যাচ্ছে এটা কিন্তু খুব খারাপই হচ্ছে যদি হয় এরকম মনে হয় যে একটু হয়েছে তখন কিন্তু আমাদেরকে প্রথমেই চিকিৎসালয়ে নিয়ে যাওয়া বা যদি দূরে চিকিৎসালয় হয় তখন কিন্তু ডাক্তারবাবুকে ডেকে চিকিৎসা করাতে হবে কারণ পায়ের ঘাটা বেড়ে গেলে তখন কিন্তু গোরুটাই কষ্ট পাবে বা অন্য অন্য পশুগুলোরও যদি হয় তারাই কষ্ট পাবে এখন আবার এভিয়ান ইনফ্লুয়েঞ্জাও প্রচুর হচ্ছে এটা যদি না আমরা বুঝতে পারি যখন দেখি আমার পশুটি ঝুমে যাচ্ছে বা কিছু খাবার দাবার খাচ্ছে না অসুস্থ হয়ে পড়ছে তখন কিন্তু এই গোরুটিকে আমার বা এই পশুটিকে আমাকে নিয়ে যেতে হবে চিকিৎসালয়ে গিয়ে চিকিৎসা করাতে হবে পশুটিকে চিকিৎসা করাতে হবে এবং পশুটিকে আমার ভালোভাবে দেখাতে হবে যেমন ডাক্তারবাবুকে বলতে হবে যে ডাক্তারবাবু এটিকে ভালো করে চিকিৎসা করান যেন আর এগুলো যাতে না হয় পরবর্তীকালে তার জন্য কোনো যদি টিকা থাকে সেই টিকাগুলো দিন ওষুধপত্র যদি থাকেন ওষুধপত্র দিন কিন্তু যখন এই রোগগুলো হয়ে যায় তখন কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে তার প্রতিকার করতে হবে নাহলে কিন্তু আমার পশুটি বিপদের মুখে আরো চলে যাবে তাই ওটিকে প্রথমে আমাকে নিয়ে গিয়ে যখন ডাক্তারবাবুরা নিয়ে নিয়ে যদি না যেতে পারে ডাক্তারবাবুরা যখন আসবেন তখন তারা যা ওষুধ দিবেন সেই ওষুধগুলো খাওয়াতে হবে নিয়মিত করে যেভাবে যেভাবে বলবে সেভাবে সেভাবে খাওয়াতে হবে এবং টিকাও দিতে হবে যদি কোনো ভুল বলে যে হচ্ছে না তখন কিন্তু আমাদিরকে সঠিকভাবেই করতে হবে কারণ তারাই জানবেন কীভাবে আমরা করলে আমার পশুটি সুস্থ হবে এইগুলি ডাক্তারবাবুর কথা শুনে আমাদেরকে চলতে হবে